হ্যাঁ হ্যাঁ স্যার বলুন হ্যাঁ স্যার বলুন হ্যালো হ্যাঁ স্যার বলুন স্যার হিসাব তো স্যার রেখেছি স্যার হিসাব তো রেখেছি হিসাব বলতে স্যার দেখুন আমাদের তো এই সামনে বছর যে ব্যবসাটা একটু ডাউন ছিল তো সামনে বছর আমরা সাড়ে পাঁচ লাখ টাকার কাজ করেছিলাম এই বছর তো এখনো ধরে নিন যে এখন সিজেন আসা বাকি আছে তাহলে সে হিসেবে সিজেন ঢুকলে পরে আর এখনো পর্যন্ত আমরা সামনে বছরের টাকাটা ক্রস করে ফেলেছি যে পাঁচ লক্ষ টাকার টার্নওভার ছিল সেটা ক্রস করে ফেলেছি আর তারপরে এখন তো আপনার সিজেন বাকি আছে এখন তো মার বছর শেষ হয়নি এখন তো বিয়ের শাড়ির সিজন ঢুকলে আমরা আশা করি যে পাঁচ লাখ পাঁচ লাখ টাকাটা এখন বেড়ে হয়তো বারো তেরো লাখ টাকার মধ্যে হয়ে যাবে হ্যাঁ স্যার বলুন

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ স্যার রাহুলকে মালটা দিয়েছিলাম রাহুলের বলছে যে ওর একটু অসুবিধা আছে যদিও স্যার আমি মালটায় হাফ পয়সা আমি তুলে নিয়েছি আর কিছু টাকা বাকি আছে সেটা ও দিয়ে দেবে বলেছে কিছু দিনের মধ্যেই দিয়ে দেবে আর ও এসে দিয়ে যাবে বলেছে আসলে ব্যাপারটা হলো স্যার ওর সাথে ও ওর সাথে কথা হয়েছে স্যার ব্যাপারটা হলো যে ও এখন একটু ব্যবসা ডাউন চলছে তো বড়ো টাকার মাল ও তুলে নিয়েছিলো তো এরপর সিজন ঢুকলে ও বলেছে যে টাকাটা যা হোক করে মিটিয়ে দেবে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার সুমিতদা হ্যাঁ হ্যাঁ স্যার সুমিতদার সাথে আমার ফোনে কথা হয়েছে উনি বললেন যে এখন অন্য জায়গা অন্য অন্য জায়গা থেকে উনি মাল তুলছেন আমাদের রেটের একটু অসুবিধে চলছে উনি বলেছেন রেটের অসুবিধা আছে স্যার আমি আমি ওনার ওনার সাথে ওনার সাথে কথা বলেছি স্যার উনি বলেছেন যে সামনের সপ্তাহে উনি আসবেন তো আমি ওনাকে বলছি যে আমি টু পার্সেন্ট আমি যেখান থেকে উনি মাল দিচ্ছেন সেখান থেকে টু পার্সেন্ট লেস করে আমি ওনাকে মাল দিয়ে দেবো তাতে আমাদের লাভই থাকবে স্যার স্যার আমি যাবো বলেই ওনাকে ফোন করেছিলাম কিন্তু উনি নিজে আসতে মানা করেছেন উনি বললেন যে আমি সামনের সপ্তাহে আসবো সামনের সপ্তাহে এলে আমি দেখা করে নেবো ঠিক আছে স্যার তাই হবে স্যার হ্যাঁ আর কিছু জানার ছিল স্যার ঠিক আছে স্যার তাই হবে স্যার ঠিক আছে স্যার তাই হবে স্যার ঠিক আছে স্যার তাই হবে স্যার ঠিক আছে স্যার হ্যাঁ স্যার ভালো থাকবেন স্যার ঠিক আছে স্যার হ্যাঁ